আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো শিলং শিলংয়ে যে প্রাকৃতিক সৌন্দর্য এতো বেশি যে সত্যি ভীষণ ভালো লাগে শিলংয়ের যে পাহাড় জঙ্গল যে গাছ বিভিন্ন রকম পুরোনো গাছ এবং রাস্তা যেভাবে পাহাড়ের গা কেটে কেটে রাস্তাগুলো তৈরি করেছে এবং নিচে দেখা যাচ্ছে অনেক হাজার কয়েক হাজার ফুট নিচে এক কোনো গ্রাম আছে আর কয়েক হাজার ফুট উপরে পাহাড় পাহাড়ের গা কেটে রাস্তা এবং সেই রাস্তার আঁকা বাঁকা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া এবং সেই শিলংয়ের যে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করা সত্যি সেটা সত্যি আমার কাছে ভালো লাগার একটা জিনিস এবং ঘোরার ব্যাপারে এই শিলংয়ের জায়গাটায় একটু এদিকে গেলে আমরা আমি অনেক ভালো ভালো জায়গা দেখতে পাই যেমন ধরুন বাংলাদেশের বর্ডারের পর্যন্ত যাওয়া যায় ওখানে টার্কি নদী আছেস মানে দারুণ পাহাড়ের উপর দিয়ে ব্রিজ করা তারপরে ঝুলন্ত সেতু বিভিন্ন রকম জায়গায় ওখানে একটা গ্রামও আছে যেটা এতো বেশি পরিষ্কার এবং বিভিন্ন রকম সাজানো গোঝানো এটা সেটাও দেখতে খুবই ভালো লাগার বিষয় সেটা খুবই একটা জনপ্রিয় গ্রাম ছিলো যেটা দেখ দেখার জন্যে বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে এবং সেইভাবে আমরা এই জায়গাগুলো ঘুরেছি এবং দেখেছি শিলংয়ে তারপরে খাওয়ার দাওয়ার ভার যদি দেখি আমরা শিলংয়ে আমাদের বাঙালি মানুষজনও থাকেন এবং তাদের হোটেল তাদের খাওয়া দাওয়াও প্রায় একই রকম খাওয়া দাওয়া সেমন কিছু তফাৎ নেই আর ওখানে চেরাপুঞ্জি বলে একটা জায়গা আছে শিলং থেকে এমন কিছু দূর নয় কাছাকাছি সেখানে গিয়ে আমরা সেখানকার যে পরিবেশ যে প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য সেগুলো আমরা খুব উপভোগ করেছি এবং এবং সেখান থেকে ফেরার পথে আমরা এতেও কামাখ্যা মন্দির যেটা আসামে অবস্থিত কামাখ্যা মন্দির সেখানে আমরা পরিদর্শন করলাম সেটাও সত্যি খুব একটা পাহাড়ের ওপরে মন্দির এবং সেটাও খুব দেখার মতো তারপরে ব্রহ্মপুত্র নদ এগুলো খুবই আকর্ষণীয় শিলং বিশেষত শিলং জায়গাটা সত্যিই খুব দেখার মতো একটা জায়গা